হ্যাঁ বলুন স্যার হ্যাঁ বলছি বলুন স্যার হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার বলুন

হ্যাঁ পয়সা লোকেশানটা বলুন কোথায় প্রোজেক্টের ওপর কাজ হচ্ছে ও স্যার কিন্তু আমি তো স্যার তমলুকে থাকি পূর্ব মেদিনীপুরে স্যার অ্যাকচুয়ালি আমি ফ্যামিলির সঙ্গে থাকি তো বয়স্ক মা বাবা আছে তো এনাদের ছেড়ে তো যাওয়া যাবে না এবার কোম্পানি যদি এরকম পুরো অ্যাপার্টমেন্ট দিতে পারে আমাকে থাকার জন্য পুরো ফ্যামিলি তো সেটা একটু ভালো হয় নইলে কিন্তু আমি মানে যেতে পারছি না কারণ ফ্যামিলি তো ছেড়ে যাওয়া যাবে না কাজ ইম্পর্টেন্ট আমি বুঝতে পেরেছি কিন্তু ফ্যামিলিও ইম্পর্টেন্ট

হ্যাঁ আমাকে কোম্পানি যেহেতু এতটা দিচ্ছে আর এটুকু তো দিতেই পারে মানে একটা অ্যাপার্টমেন্ট ব্যবস্থা করে দিলে তো ভালো হয় মানে পুরো ফ্যামিলি আমি শিফট হয়ে যেতাম আপনার কাজও হয়ে যেত আমিও ঠিকঠাক থাকতাম হ্যাঁ অসুবিধা নেই আমি আছি অসুবিধা নেই কাজ করে দেবো শুধু এদিকটা একটু দেখবেন স্যার ঠিক আছে